খোলা জলে সাঁতার কাটা নিরাপদ বলে মনে হয় না কারণ জলের ভিতরে কী আছে কেউ জানে না সাঁতার কাটতে গিয়ে চশমা পরে সাঁতার কাটা উচিত কারণ সাঁতার এমন একটা জিনিস মানুষ সাঁতার কাটার জন্য অনেক জায়গায় চলে যায় সাঁতার কাটতে কাটতে জলের ভিতরে কী আছে সে আমরা কেউ জানি না এমন এমন জায়গায় অনেক কিছুই বিষাক্ত জিনিস থাকে যেগুলো চোখ খোলা থাকলে সেগুলো বোঝা যায় ছোটবেলায় যখন আমি পুকুরে সাঁতার কাটতে যেতাম চোখ বন্ধ করে সাঁতার কাটতাম কিন্তু বড় হয়ে এখন সাঁতার কাটি চোখে চশমা পরে সাঁতার কাটি চোখে চশমা থাকলে জলের ভিতরে কী আছে না আছে অনেক কিছু দেখা যায় আর জলের ভিতর অনেক কিছুই থাকে দেখতেও সেগুলো খুব ভালো লাগে তার কারণ চশমা থাকলে সব কিছু ভালোভাবে দেখা যায় জলের ভিতরে কত ছোট ছোট প্রাণী থাকে যেগুলো সাঁতার কাটলে পাওয়া যায় আর ডাক্তারবাবুরা সাঁতার কাটতেও বলে সাঁতার কাটা খুবই ভালো শরীরের পক্ষে খুবই উপকার সাঁতার এমন একটা জিনিস যেখানে সেখানে জল দেখলে আমি সাঁতার কাটতে নেমে যাই সাঁতার কাটলে শরীরও ভালো থাকে এবং মানসিকতাও ভালো থাকে আমি অনেক সাঁতার প্রতিযোগিতায় নামও দিয়েছি যেখান থেকে আমি অনেক পুরস্কারও এনেছি সাঁতার এমন একটা জিনিস সাঁতার কাটতে মানুষের খুবই ভালো শরীরের কোনো রোগ বাসা বাঁধে না সাঁতার থেকেই মানুষের অনেক কিছু উপকার হয়েছে কারণ সাঁতার শেখাটা মানুষের অনেক প্রয়োজন যেখানে সেখানে জলে পড়ে গেলে সাঁতার জানলে তাকে উদ্ধার করা যায় আর আমি সাঁতার কেটে মানুষের উপকারও করেছি এরকম মানুষকে অনেক মানুষকে আমি বাঁচিয়েওছি এই সাঁতার জানি বলে অনেক সময় অনেক প্রাইজও এনেছি যেখানে যেখানে খেলা হয়েছে সেখানে নাম দিয়েছি অনেক পুরস্কারও জিতেছি এবং সাঁতার আমার খুবই ভালো লাগে সাঁতার কাটি এখনও সাঁতার কাটার জন্য নদীতে আমি ছুটে যাই যখন টাইম পাই আমি সাঁতার কাটতে যাই সাঁতার এমন একটা জিনিস সাঁতার শেখা থাকলে কোনো ক্ষতি নেই সাঁতার কাটলে মানুষের উপকারই হয় সাঁতার কাটার জন্য শক্তিশালী প্রবাহর দিকে যেতে গেলে মানুষকে আরো স্ট্রং হতে হয় কারণ নদীর ভিতরে এমন এমন জিনিস থাকে শিলা মিলা থাকে সেই কারণেই এগুলো সব ঠিক করতে গেলে সাঁতার কাটতে হয়